আমাদের এখানে স্থানীয় মিডিয়ার মধ্যে অনেকগুলি এখন চালু হয়েছে তার মধ্যে স্থানীয় সংবাদের মধ্যে যে রিপোর্ট পাওয়া যায় তা হলো তা হলো স্থানীয় সংবাদের কিছু চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে আমাদের টিভিতে রিপোর্ট পাওয়া যায় যে কখন কোথায় কি হচ্ছে এবং তাছাড়া আমাদের এখানে সামনের যে পুরসভা আছে সেই পুরসভার মধ্যে কোনো কিছু ঝড় জল বা যা যাবতীয় যা কিছু সে চেয়ারম্যানের কাছে খবর আসে এবং সে তার মারফতে সকলকে জানিয়ে দেয় তার মারফতের লোক এসে সকলের বাড়ি বাড়ি জানিয়ে দেয়